আমার এলাকায় তরুণরা ভালো কাজের জায়গার সুযোগ পেতে বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয় এই চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার অভাব আমার এলাকায় শিক্ষার হার তুলনামূলকভাবে কম অনেক তরুণীর উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরের শিক্ষা নেই এটি তাদের ভালো কাজের জায়গার জন্য যোগ্যতা অর্জন করতে বাধা হয়ে দাঁড়ায় দক্ষতার অভাবের কারণে আমার এলাকায় কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত অনেক তরুণী দক্ষ দক্ষতা নেই যা তাদের চাকরি পেতে সাহায্য করবে তথ্যের অভাব তথ্যের অভাবের কারণে আমার এলাকার অনেক তরুণ জানেনই না যে কীভাবে চাকরি খুঁজতে হবে এবং কীভাবে তাদের আবেদনগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে অতিরিক্ত প্রতিযোগিতা এর কারণে বাজারে ক্রমবর্ধমান পোতি প্রতিযোগিতা বেড়েই চলেছে তরুণদের এখন আরও বেশি দক্ষ এবং যোগ্য হতে হবে যাতে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলায় আমার এলাকার তরুণদের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও চাকরি খোঁজার তথ্য সহায়তা প্রয়োজনের জন্য ব্যবস্থা করা উচিত এই চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলির মধ্যে সেই পদক্ষেপগুলি হল উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গুলিকে চালু করা চাকরি খোঁজার জন্য এবং সহায়তা প্রদান করার জন্য একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করা চাকরি দাতাদের সাথে যোগাযোগ করা এবং তাদের তরুণদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে উৎসাহিত করা এই পদক্ষেপগুলি গ্রহণ করলে আমার এলাকার তরুণদের ভালো কাজের জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করা যেতে পারে